আমি যেই দোকান থেকে খাবারটি অর্ডার করেছিলাম অনন্যা রেস্টুরেন্ট ঝাড়গ্রামের একটা জায়গাতে দোকানটা আছে শহর এলাকাটায় দোকানের খাবারটা খুবই তৈলাক্ত ছিলো এবং খুব অল্প পরিমাণে ছিলো যেটা আমি একদমই পছন্দ করি না বিরিয়ানি খাবারের নাম শুনেছিলাম যে অনন্যা রেস্টুরেন্টে না কি বিরিয়ানিটি খুব ভালো হয় আমি সেই জন্য অর্ডার করেছিলাম কিন্তু অর্ডার নেওয়ার পর দেখলাম খুবই খারাপ বিরিয়ানি কোনো রকম প্রসাধনী নেই ভালো কিছু নেই তেলে ভর্তি এবং কি প্রচুর পরিমাণে ঝাল যে ঝালটা বিরিয়ানিতে একদম প্রসিদ্ধ নয় ঝাল দিয়ে খেতে একদমই পছন্দ নয় তাছাড়াও মাংসটা সিদ্দ হয় নি অল্প সিদ্ধ করে দিয়ে দিয়েছে কাঁচা কাঁচা ভাব ছিলো প্রচুর খারাপ একটা মানে রেস্টুরেন্টের আমি পেলাম যে এতো খারাপভাবে একটা মানুষ অর্ডার করেছে সেই পার্সেলটা এসেছে এতো খারাপ পরিমাণটা দিয়েছে যে একটুও আমি খেতে পারি নি সেই নিয়ে আমি দোকানদারের কাছে গিয়ে বলেওছি যে খুবই খারাপ পার্সেলটি পাঠানো হয়েছে বিরিয়ানিটি একটুও পছন্দ হয় নি অর্ধেকটা ফেলেই দিয়েছি আর অল্প আমি না খেয়ে আমার পাশে যে ছিলো সে খেয়েছে তার ভালো লেগেছিলো আমার পছন্দ হয় নি বলে আমি সবটাই ফেলে দিয়েছিলাম